কোভিড নাইনটিন একটা ভয়ঙ্কর মহামারী যা পুরো দেশকে আলোড়িত করেছিলো কোভিড নাইনটিনের সময় সারা ভারত জুড়ে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলো ভারত সরকার তাই লকডাউনের সময় আমাদের যে এলাকার একটা পর্যটন কেন্দ্র এবং ভ্রমণ কেন্দ্র রয়েছে ডিআর পার্ক সেখানে আগে লোক আসতো এবং লকডাউনের আগে পর্যন্ত লোক আসছিলো লকডাউন পর থেকে লোকের আসাও কমে যায় এবং পর্যটন কেন্দ্রের জন্য যে গ্রাম ধারে পাশে ছোটো ছোটো ব্যবসাগুলি খুলেছিলো খাওয়ার দোকান থেকে শুরু করে খেলনার দোকান জিনিষপত্রের দোকান ইত্যাদির দোকান খুলেছিলো সেখানে পর্যটক আসতো আবার সেখান থেকে খেতো জিনিষপত্র কিনতো এবং সেইভাবে একটা পরিবারও ওইভাবে চলে যেতো কিন্তু যে লকডাউন হওয়ার জন্য কেউ আসতো না এবং তাদের ওই ব্যবসায়ীদের পারিবারিক সমস্যারও সম্মুখীন হতে হতো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতো এভাবে মহামারীর সময় এই এই সমস্যাগুলো আমি আমার এলাকায় লক্ষ্য করি